প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় বসবাসকারী ব্যক্তিরা খেলাধুলোকে একটি বিনোদন এবং মানসিক চাপ উপশমের মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে শহর এলাকায় আমরা দেখতে পাই বিভিন্ন পর্যটন কেন্দ্র বা ঘোরার ছোট ছোট পার্ক থাকার কারণে দিনের কাজের শেষে সকল ব্যক্তিরাই সে সমস্ত জায়গাগুলি গিয়ে নিজেদের মানসিক চাপ মুক্ত করতে থাকে কিন্তু প্রত্যন্ত গ্রাম এলাকায় এই সমস্ত জিনিসগুলি না থাকার কারণে প্রায় দেখতে পাই আমরা সকলেই যে সকল ব্যক্তিরাই খেলাধুলোর ওপর বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সকলেই খেলাধুলো করতে থাকে খেলাধুলো আমাদের মস্তিষ্ককে চাপমুক্ত রাখতে সাহায্য করে থাকে খেলাধুলোর ফলে আমাদের শরীর সুস্থ থাকে যার ফলে আমরা মানসিক চাপ উপশম থেকে উপশম পাই খেলাধূলা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকলের ক্ষেত্রেই এবং প্রত্যন্ত গ্রামের ক্ষেত্রে বিশেষভাবে প্রত্যন্ত গ্রামে খেলাধুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান করে থাকি যা প্রত্যেক বছর আমাদের গ্রামের নামকে সকলের সামনে উপস্থাপন করতে বা তুলে ধরতে সহায়তা করে থাকে খেলাধুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রত্যন্ত গ্রামের ক্ষেত্রে এবং বিচ্ছিন্ন গ্রামগুলির ক্ষেত্রে বিচ্ছিন্ন গ্রামগুলি আমাদের এখানে একেকটি গ্রাম থেকে আরেকটি গ্রামের দূরত্ব কিছুটা হওয়ার কারণে খেলাধুলোর মাধ্যমে আমরা গ্রামের থেকে অন্য একটি গ্রামে সংযোগ বজায় রাখতে পারি এবং আমাদের গ্রামের নামকে এবং গ্রামকে সুন্দর করে তুলতে যা প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করে তুলেছে